যখন আমাকে কোথাও বেশি দিনের জন্য বাইরে যেতে হয় তখন বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে যেতে হয় গাছপালাগুলির যত্ন নেওয়ার জন্য তার জন্য বিশেষ ধরনের কাজের লোক বা দেখাশোনা করার লোক থাকে নাহলে আমি আমার প্রতিবেশীকে এই দায়িত্বটি দিয়ে যাই সে আমার গাছগুলির পরিচর্যা করে এবং জল দেওয়া এবং সার দেওয়া এবং পর্যাপ্ত পরিমাণ সংরক্ষণের ব্যবস্থাও সে করে ফলে বেশি দিনের জন্য বাইরে গেলেও সে গাছপালাগুলি আমার সুরক্ষিত থাকে এবং এছাড়া দেখাশোনার লোককেও আমার বিভিন্ন পরিচর্যা ও কীটনাশক সার ব্যবহারের জন্য করে গাছপালাগুলিকে সুরক্ষিত রাখে ফলে আমার কোনো অসুবিধা হয় না